আমার সথে শেষ এক বছরের মধ্যে ঘটে যাওয়া একটি ঘটনা যেটি খুবই খুবই খারাপ হয় আমার সথে সেটি হচ্ছে কিছু মাস আসের আগের খবর দিনটা সাতই আগস্ট

রাস্তা দিয়ে আসছিলাম ঘর ফিরবো বলে

আমি ভাবতে পারিনি আমার সথে এমন কিছু একটা ঘটে যাবে রাস্তা দিয়ে আসার সময় আমার কাছে আমার কাছে না আমার পিছনে এই চার চাক্কা টেম্পো এসে আমার পেছনে ঠুকে দেয় এবং সেই সময়

ওখানে অজ্ঞান হয়ে মাথা ফেটে যায় বা হাত ক্র্যাক ধরে যায় এটাই আমার সাথে ঘটে যাওয়া এক বছরের মধ্যে ঘটনা